আমি যে জামাটা কিনেছিলাম ওই জামাটা খুব সুন্দর কালার খুব সুন্দর রঙটা খুব সুন্দর কাপড়টার গুণও খুব সুন্দর সুতাটা যে ব্যবহার হয়েছিলো সুতাটা খুব সুন্দর গরম বিশেষ করে গরমের সময় পরলে একটা আলাদা অনুভূতি পাওয়া যায় ঘামের হাত থাকতে বাঁচা যায় এবং জামাটা যার কাছ থাকতে নিয়েছিলাম যে দোকান থেকে সেই দোকানিও আজকে আমাদেরকে আরো দু চারটে জামা দিয়ে গেছে